একটা মানুষ দৌড়ানোর জন্য বিশেষ কিছু দিক লক্ষ্য করা দরকার যেমন প্রথমে দৌড়ানোর আগে তোমার বিভিন্ন শরীর হাত পা এবং একটু এক্স ছোটোখাটো এক্সারসাইজ করে নিতে হবে হাত পাগুনে একটু সচলাচল করে নিতে হবে এবং তারপরে তোমাকে দৌড় স্টার্ট করতে হবে দৌড় শুরু করার সময় খুব দ্রুত গতিতে দৌড়ালে বেশিক্ষন দৌড়ানো যায় না দৌড়ার জন্য তোমাকে একটা মিডিয়াম গতিতে দৌড়াতে হবে যাতে করে আমাদের শরীরের যাতে করে আমাদের শরীরের বিশেষ উপকার হয় এবং একটা মানুষ কন্টিনিউ যে দৌড়াবে এরকমটা হয় না সে কিছুটা কিছুটা দৌড়ালো আর কিছুটা দৌড়ে আবার একটু রেস্ট নিলো দু চার মিনিটের জন্য নিজেকে শরীর হাত পাগোনো না একটু সচলাচল করে নিয়ে ফের আবার সেই দৌড়ের কাজে শুরু করতে হয় যাতে নিজের শরীর মন সবই ভালো থাকে এবং তুমি দীর্ঘ সময় ধরে দৌড়াতে পারবে দৌড় মানে এই নয় যে তোমাকে সব সমময় দৌড়াতে হবে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে দিয়েই দৌড়াতে হয় যেমন সকালবেলায় দৌড়াতে পারো এবং ওই পুনরায়ভাবে বিকালের দিকে একটু দৌড়ের অভ্যাসটা রাখতে হবে যাতে তোমার শরীর মন দুটোতেই ভালো থাকবে একটা দৌড়ে একটা নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট সময় ঠিক করলে যেটা আমাদের শরীরের পক্ষে বিশেষ ভালো এবং তোমার দৌড়ানোর সময় যেভাবে পুরোপুরিভাবে গোলাকৃতিভাবে ঘুরতে হবে এমনটা নয় দৌড় তুমি একটা বিশেষভাবে যতটা লং লংভাবে সোজাসুজিভাবে দৌড়াতে পারবে ততটাই বিশেষ ভালো যেটা আমাদের মানে শরীরের জন্য খুব উপকার এবং খুবই দরকার